পশ্চিমবঙ্গে লকডাউন যখন হয়েছিলো তখন সোশ্যাল মিডিয়ায় কিছু ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ক্লাসগুলি চলেছিলো তখন বাচ্চাদের একদিকে খুবই সুবিধে হয়েছিলো তো তখন স্কুলে স্কুল ছুটি পড়ে গিয়েছিল টিউশন সমস্ত কিছুই বন্ধ হয়ে গিয়েছিল তো অনলাইনের মাধ্যমে যে সমস্ত পড়াশোনাগুলি হয়েছিলো সেটা ঘরে বসেই অনলাইনের মাধ্যমেই হয়েছে কিছু ওয়েবসাইট দ্বারা সাথে বাচ্চারা কিছু ভালো পদক্ষেপও নিয়েছে সাথে অনেকে এই ফোন নিয়ে কিছু খারাপ পদক্ষেপও নিয়েছে যেমন পড়াশোনার নাম করে অনলাইন ক্লাস করার নাম করে ফোন নিয়ে গেম খেলে গেছে এ সমস্ত দিকগুলো ক্ষতিকর করেছে সাথে কিছু বাচ্চার ক্ষতিও হয়েছে পড়াশোনায় অবলম্বন হয়েছে উন্নতি হয় নি কোনোমতেই কিছু বাচ্চা যারা ভালো দিক নিয়েছে তারা ভালোভাবে পড়াশোনা করেছে অনলাইন এই ওয়েবসাইটটার মাধ্যমে